আমার একটি ক্যাব দরকার কাজ এক জায়গা থেক আর এক জায়গায় জন্য উপলব্ধ এই প্রকার ব্যাপারে জিজ্ঞাসা করুন আপনার ইচ্ছা কোনটিতে উল্লেখ করুন আমার ইচ্ছা হচ্ছে এখানে ক্যাবটিতে আপনি আর একটি গ্রাম শহরে যাওয়ার পরিকল্পনা করছেন হ্যাঁ আমি পরিকল্পনা করেছি কার কাছে ক্যাব গাড়ির ব্যাপারে জানতে চান আমি হচ্ছে গাড়ির মালিক তার কাছে ক্যাব গাড়ির ব্যাপারে জানতে চাই নির্দিষ্ট তারিখে উপলব্ধ তেইশ সাত উনিশশো তিন